হাইক করার জন্য আমার সবচেয়ে প্রিয় ভূখণ্ড হচ্ছে পাহাড় বা পর্বত আমার খুব ভালো লাগে পাহাড় পাহাড়ে ওঠা পাহাড়ের যে নিস্তব্ধতা আছে আমার খুব ভালো লাগে একা বসে থাকা আশেপাশে যে গাছগাছালি সেখান থেকে পাখিদের আওয়াজ আসা চারিপাশের কোলাহল থেকে একদম শান্ত কোনো জায়গায় নিজেকে দেখতে দেখা আমার খুব ভালো লাগে আমার সূর্যাস্ত দেখতে ভালো লাগে তুষারময় পাহাড় যেখানে হচ্ছে বরফাবৃত পাহাড় ঠিক তার গা ভেসে যখন সূর্য অস্ত যায় তখন আমার দেখতে খুব ভালো সেই অস্ত যাওয়ার সময় যে রঙিন আলো লাল আভাযুক্ত একটা আলো সেই পাহাড়ের আড়াল থেকে ছিটকে আসে মানে মনে হয় না আমাদের কালী পুজো কিংবা দেওয়ালির সময় যেভাবে আমরা ফুলঝুরি যেভাবে ধরাই ঠিক সেইভাবে যে স্ফুলিঙ্গ ওঠে ঠিক সেইভাবেই সূর্যাস্ত যাওয়ার সময় যে সূর্যের যে রশ্মিগুলো নরম রশ্মি গায়ে গায়ে লাগে না অথচ মনকে আনন্দ দেয় সেটা আমার খুব পছন্দ